হ্যাঁ আমি লাইভ মডেল এঁকেছি এই অভিজ্ঞতাটি বলতে খুবই সুন্দর ছিলো এবং কঠিনতম সময় দিয়েও পেরোতে হয়েছে আঁকার সময় আমার আমার নানা ধরণের অভিজ্ঞতা হয়েছে এবং অসুবিধা বলতে সেরকম কিছু হয় নি কিন্তু যখন তার ছোটো ছোটো জিনিষ তখন প্রচুর অসুবিধা হয়েছিলো যেগুলি আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আরও খুব সুন্দরভাবে আমাকে অভিজ্ঞতা করেছে